আমার এলাকায় একটি পাবলিক স্পোর্টস ট্রেনিং সেন্টার আছে যার নাম কেশিয়াপাতা মিলন সংঘ ক্লাব এই ক্লাবটি সবার জন্য উপলব্ধ তবে ট্রেনিং করতে পারবে ও কুড়ি থেকে ষাট বছর বয়স্ক যে কোনো মানুষই আমাদের ক্লাবটি ট্রেনিংয়ের জন্য উপলব্ধ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি যে কোনো ওই কুড়ি থেকে ষাট বছর বয়সী যে কোনো মানুষই এই ক্লাবে আসতে পারেন এবং ট্রেনিং নিতে পারেন ও বিভিন্ন ধরণের ট্রেনার আছে যারা এই সব সম্বন্ধে ট্রেনিং করেন